আমাদের ঝাড়গ্রাম জেলার সাধারণ মানুষদের জীবিকা হচ্ছে চাষ বাস করা তা ছাড়া জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করে সেটা বিক্রি করা এভাবে এখানকার সাধারণ মানুষেরা জীবিকা নির্বাহ করে এবং এই জীবিকার মাধ্যমের মধ্য দিয়েই তাদের পরিবার স্বচ্ছলতার মুখ দেখেছে এভাবে তারা দৈনন্দিন জীবন অতিবাহিত করে